হ্যাঁ আমি বলছি এই ফোন নম্বরটা আমি পেলাম একজন আমাকে দিলো আমি কিছু দিন ধরে বাড়ি কিনবো বাড়ি কিনবো ভাবছিলাম বললো আপনি রিয়েল এস্টেট এজেন্ট ওকো রিয়েল এস্টেট এজেন্টের খোকনদা বলছেন আপনি আমি ভাবছিলাম যে একটু রাস্তার দিকে যদি বাড়িটা হতো যেমন স্কুল লাগ টিউশন ছেলের যেতে সুবিধা হয়েছে এরকম রাস্তার কাছের দিকে বাড়ি বা ইস্কুল কলেজটা সামনে হবে সেরকম বাড়ি যদি পূর্ব মেদিনীপুরে হয় আমি খেজুরিতে থাকি কিন্তু আমি যেহেতু একটু ভালো ইস্কুলে পড়াতে চাই ওই জন্য তমলুকের দিকে এ আর এদিকে যদি থাকে তাহলে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো ওই তমলুকের কাছেই খুঁজছি জায়গাটা বাড়িটা বলছিলো যে তমলুকের কাছে হলেই ভালো হয় ভাড়া কী রকম কী নেবেন বা কটা রুম আছে কী ব্যাপার একটু জানতে পারি

আচ্ছা না খুব বেশি বড়ো নিয়ে তো লাভ নেই কারণ দুজন থাকবো আর ছেলে তাহলে একটা রুম একটা রান্না ঘর আর বাথরুম যেমন থাকে সেই রকম কতো টাকা নেবেন বা কোথায় হবে সেটা একটু ঠিক করে জানাবেন হ্যাঁ ওইটাতেই হবে না হচ্ছে আর একটু অন্য জায়গায় যদি কমের মধ্যে ওটা তো বলছেন যে ওখানে দুটো রুম আছে আর বড়ো জায়গা তাহলে ছোটো দেখে যদি কোথাও হতো ভাড়াটা একটু কম হতো সেটা জানছিলাম হাই ইস্কুলটা কাছে হলেই হবে ছেলে তো এ বছর সিক্সে পড়বে ও তাহলেই ঠিক হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোথায় দেখা করবেন বলুন বাড়ির লোক শুধু যাবে যেয়ে জায়গাটা দেখে একটা ঠিকঠাক করে আসবে এভাবে ফোনে তো আর কথা হবে না ঠিক আছে তাহলে কালকেই আমি পাঠাবো দশটার দিকে ঠিক আছে রাখছি তাহলে